হ্যাঁ আমি হাইকিং করতে খুবই পছন্দ করি এবং এই হাইকিং আমার প্রায় ছোটোবেলা থেকেই খুবই পছন্দের কারণ হাইকিং করার সময় যেতটা অ্যাডভেঞ্চার আমি উপভোগ করি অন্যান্য কোনো কাজে আমি ততটা অ্যাডভেঞ্চার পাই না সেই জন্য হাইকিং আমার খুবই পছন্দের আমি সম্ভবত সব সময় গ্রুপের সাথেই হাইকিং করি কারণ গ্রুপের সাথে যদি আমরা হাইকিং করি তাহলে আমাদের কোনো অসুবিধা হলে একে অপরকে সাহায্য করতে পারি এবং আমাদের যে কোনো দরকারে আমরা একে অপরের কাছ থেকে সাহায্য চাইতে পারি যদি আমার কোনো অসুবিদা হয় সেইক্ষেত্রে আমি আমার সাথে সাখা গ্রুপের আন্যান্য যে সমস্ত সঙ্গী রয়েছে তাদের কাছ থেকে সাহায্য চাইতে পারি বা আমার প্রয়োজন মতো জিনিস আমি তাদের কাছ থেকে চেয়ে নিতে পারি তাই আমি গ্রুপেতে হাইকিং করতে খুবই পছন্দ করি